আমি আমার এলাকার কিছু ক্রীড়া দলের নাম বলতে পারি যা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে রাজ্যকে প্রতিনিধিত্ব করে যেমন রাজেশ ঘোষ ফুটবল অ্যাকাডেমি সাথী বেরা ব্যাডমিন্টন এরকম আরো যাবতীয় নাম আছে যারা এই রাজ্যেকে এগিয়ে যেতে সাহায্য করে এবং প্রতিনিধিত্ব করে যেমন অলিম্পিকে খেলতে গেছিলো বা সেখানে মেডেল এনেছে এবং ভারতীয় খেলায় অংশগ্রহণ করেছিলো এতে রাজ্যকে পোতিনিধিত্ব সেগুলি রাজ্যকে প্রতিনিধিত্ব করে এইগুলি করার ফলে যেমন সেখানে অংশগ্রহণ শুধু করেই না এবং সেখানে প্রথম বা দ্বিতীয় হয় যাতে রাজ্যর নাম বাড়ে বা রাজ্য প্রতিনিধিত্ব হয় যেমন এইগুলি আরো অনেক কিছু দ্বারা প্রভাবিত হয় যেমন এই এই খেলাগুলি যখন ফুটবল খেলায় তিনি মেডেল ও এনেছেন এবং ট্রফিও জিতেছেন এবং একটা এমন সার্টিফিকেট পেয়েছে যে সার্টিফিকেটের দ্বারা এই রাজ্য অনেক প্রতিনিধিত্ব বা এগিয়ে যায় জাতীয় আন্তর্জাতিক দিক থেকে এবং আরো আছে যেমন সুরেশ দাস অ্যাকাডেমি সেই অ্যাকাডেমিও খুবই বড়ো অ্যাকাডেমি অনেক অনেক দূর দূরান্তে খেলতে গিয়ে অনেক সার্টিফিকেট অর্জন করেছে এবং অনেক মেডেল গ্রহণ করেছে এই জন্য আমাদের রাজ্য অনেক এগিয়ে